হ্যাঁ স্যার আমি সুব্রত মান বলছি স্যার আমি এই তমলুক ইউকো ব্যাঙ্কে আমার একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করেছিলাম মানে আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পোর্টালে করেছিলাম তো আমি এখন দেখলাম যে পোর্টাল থেকে আপনার ব্যাঙ্কে ওইটা ফরওয়ার্ড হয়েছে তো স্যার আমার লোনটা খুব দরকার আর কি কলেজে ফিজ দিতে হবে তো ওটা স্যার কবে কী হবে একটু বলতে পারবেন হুম হুম হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কী কী ডকুমেন্ট জমা করব একটু বলে দিন আমি তাহলে সেইগুলো নিয়ে যাব

আচ্ছা আমি বলছি স্যার এইগুলো তো লাগবে এইগুলো তাহলে আমি স্যার জোগাড় করছি দিয়ে বলছি স্যার কবে যাব তাহলে মানে ব্যাঙ্কে আপনি কবে থাকবেন বলুন আমি সেই দিনে যাব আচ্ছা আমি বলছি স্যার আরেকটা জিনিস আমার কি বাবার অ্যাকাউন্টও লাগবে মানে বাবার অ্যাকাউন্টটাও কি দিতে হবে ওখানে না কি ওটা যদি একটু বলেন ভোটার কার্ড এইসব তাই তো হ্যাঁ বলছি হ্যাঁ না সেটা তো জানি সেটা আমি যাব কিন্তু স্যার আরেকটা জিনিস যেটা বলছিলাম যে মানে লোনটা পেতে তাও মোটামুটি কত দিন সময় লাগবে যদি একটু বলতেন আচ্ছা তিন মাস আচ্ছা স্যার ঠিক আছে আমি বলছি স্যার আর আমার কি ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট তারপর মানে আরও যে যে ওইগুলোও কি নিয়ে যেতে হবে না ওইগুলো লাগবে না শুধু কলেজের যে সমস্ত আছে সেগুলো নিয়ে গেলেই হবে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে তাহলে আপনি কি তাহলে এক কাজ করছি আমি তাহলে দুদিন পরে আপনার কাছে এইগুলো সব আগে মানে সবকিছু রেডি করে নিই দিয়ে তারপর আপনার কাছে যাচ্ছি দিয়ে আপনাকে জমা করে দিয়ে আসবো ঠিক আছে স্যার ঠিক আছে স্যার